হুম হ্যালো বললাম আপনি কি সুমিত্রা বলছেন হ্যাঁ আপনি তো মাছ বিক্রেতা তো আপনার কাছে কি মাছ পাওয়া যাবে বললাম কী কী মাছ পাওয়া যাবে আপনার কাছে আমার রুই আর তেলাপিয়া লাগবে না না রুই আর কাতলাটা লাগবে ঠিক আছে এই আমার তো বাড়িতে বিয়ের জন্য লাগবে তো আমার দাদার বিয়ে আছে তো বিশ কেজি হ্যাঁ এটা পাঁচ তা ছয় তারিখে লাগবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আপনি তো বাড়িতেই এনে দেবেন না আচ্ছা আচ্ছা মাছ ভালো হবে তো হ্যাঁ বললাম মাছটার সাইজ কীরকম আসবে আচ্ছা তো মাছটা একটু ভালো দেখে দেবেন কারণ আমাদের এটা বিয়ে বাড়িতে লাগবে তো

তো হ্যাঁ হ্যাঁ কুড়ি কেজি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ওটা কেজি কত করে পড়বে আচ্ছা একটু দামটা ঠিক করে বলবেন ঠিক আছে কম বেশি করে একটু নেওয়া যাবে কারণ আমাদের তো বিয়ে বাড়িতে অনেক লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি পরে জানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আর আপনার ওখানে কবে যেতে হবে আপনি দোকান কটা অবধি খোলা থাকবে কটা অবধি

আচ্ছা আচ্ছা আমি তাহলে সাড়ে পাঁচটার মধ্যেই ঢুকে যাবো আপনার দোকানে হ্যাঁ ঠিক আছে রাখুন